হ্যাঁ বল কবে আরে বললি না একবারও তাহলে যেতাম একসাথেই হ্যাঁ চ কোথায় যাবি বল কোথায় যাবি হ্যাঁ চল যাওয়া যাক ঘুরে আসি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম একদম তাহলে আর কাকে তাওলে আর কাকে ডাকা হবে বল আর কাউকে ডাকা হবে আর তোর নতুন সাই নতুন সাইকেল কিনেছিস এখন ব্যাপার স্যাপারই আলাদা হবে তুই তো উড়বি রে সাইকেল নরমা নরমাল সাইকেল না গিয়ার সিস্টেম সাইকেল আরে ভাই ভাই হ্যাঁ সেই হ্যাঁ হ্যাঁ সেই তাহলে সাই সাইকেল নিয়েই কি একেবারে ডায়মন্ড হারবার যাওয়া হবে না কি ওখান থেকেই কুভ্যান্টে করে সাইকেল তুলে নিয়ে যাওয়া হবে সেই সেই সেই ঠিক আছে হ্যাঁ হুম হ্যাঁ

আর সাই আর সাইকেলের ট্রিপটা শেষ হওয়ার পর কিন্তু ওখান থেকেই ইলিশ কিনে আনা হবে ইলিশের মরসুম চলছে হ্যাঁ সেই তো কিন্তু কী আর করবো বল হ্যাঁ পকেটে খুব বেশি তেমন টাকা পয়সা নেই সাইকেলটাকে ঠিক করতে হবে ঠিক করে তবে তো যেতে পারবো নাহলে কী করে যাবো বল তুই তো নতুন সাইকেল কিনে ফেললি

সেই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পরের সপ্তাহে পরের সপ্তাহে কেন কালকেই বেরোনো হবে চ আমি আজকেই সাইকেল চালিয়ে আমি দোকানে যাচ্ছি অসুবিধা নেই হ্যাঁ একদম একদম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম একদম একদম ঠিক আছে ঠিক আছে হ্যাঁ একদম একদম ঠিক আছে হ্যাঁ চ রাখ